আমি ইলেকট্রনিক বইও পড়তে ভালোবাসি কিন্তু আমি সবচেয়ে কেনা বই পড়তে ভালোবাসি কারণ কেনা বইয়ে প্রায় অনেকরকম লেখা থাকে বা অন্যান্য এমন সাধারণ জ্ঞানের জিনিস লেখা থাকে যেগুলো পড়লে সেই বইগুলি পড়ার ফলে আমার সাধারণ জ্ঞান অনেকটাই বেড়ে যায় সেই জন্য আমি কেনা বই পড়তে বেশি পছন্দ করি ইলেকট্রনিক বইও পড়ি কারণ সেগুলো থেকেও অনেক কিছু জানতে পারি আমরা কিন্তু কেনা বইয়ে তার থেকেও বেশি জানা যায় ওই জন্য আমি কেনা বইটাই বেশি পছন্দ করি ও কেনা বইটাই পড়ি